আমি যেহেতু গ্রামের মানুষ সেই জন্য আমাদের বাড়ির চারপাশে গাছপালায় ঘেরা এবং আমাদের বাড়িতে অনেক গাছপালা আছে এবং আমি গাছ লাগাতে খুব ভালোবাসি আর আমার বাবা গাছ হচ্ছে লাগাতেও খুব ভালোবাসে তার কাছ থেকে আমি কিছু পরামর্শ নিই গাছগুলো কীভাবে আমাদের বেড়ে উঠবে এবং ফুল ফল দেবে সেজন্য আমার বাবা আমাকে পরামর্শ দেয় গাছের তলায় মাটি খুঁড়তে হবে এবং তাতে কিছু জৈব সার দিতে হবে এবং গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ঝোপঝাড় হলে সেগুলো কেটে বাদ দিতে হবে সেক্ষেত্রে আমার বাবার কাছ থেকে আমি কিছু পরামর্শ নিই